আমি একটা শাড়ি কিনেছিলাম শাড়িটা খুব রঙটাও খুব খারাপ এবং ডিজাইনটাও খুব খারাপ কিন্তু শাড়িটা পরে একটু কোনো আরাম নেই